আমাদের এলাকায় আগের থেকেও অনেক পরিবহনের পদ্ধতি পদ্ধতি উন্নত হয়েছে রাস্তাঘাট যেমন আগে কাঁচা ছিল এখন পাকা হয়েছে রা রাস্তার দুধারে গাছ লাগানো উচিত যাতে যাতে প্রা যাতে যাতে দূষণ কম হয় এই জন্য আমাদেরকে আমাদেরকে স দুটো দুটো ট্রেন দুটো লেন থেকে চারটা লেন করা উচিত এগুলো তারও তাহলে ভিড় কম হয় বাস বাসের সংখ্যা বাড়ানো উচিত যাতে যাতে ভিড় কম থাকে এবং ভ্রমণে যেমন কোনো সমস্যার মুখোমুখি আমাদের পড়তে না হয় যেমন আমরা নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আবার আবার আবার নিজের বাড়িতে আসতে পারি সেরকম আমাদের যেমন আমাদিকে আমাদের দেখতে হবে